পোল্ট্রি চাষে রোগীর জন্যে প্রাদুর্ভাব দেখা যায় আমরা পশু চিকিৎসালয়ে যাই ডাক্তার বাবুর কাছে যোগাযোগ করি ডাক্তার বাবুকে পোল্ট্রি ফার্মে আনি বা ডাক্তার বাবুর কাছে কোনো একটা মুরগী নিয়ে যেয়ে দেখানো হয় ডাক্তার বাবু তাতে যেরকম ভালো বোঝেন হয় ওষুধ নাহলে ইঞ্জেকশন প্রয়োগ দেন ডাক্তার বাবুর সুবিধামতন যেটা ভালো হয় সেটাই করে সেটাও আমরা সেইভাবেই আমরা করি পোল্ট্রি ফার্মে চেষ্টা করি ডাক্তার বাবু যেটা বলেন সেটাই চেষ্টা করি আবার আমাদের কোনো পোল্ট্রি ফার্মে কোনো মুরগীর অসুবিধা হলে আমরা পশুর চিকিৎসালয়ের ডাক্তার বাবুর কাছে পরামর্শ করি